নদীতে আমরা জাল পাতি জাল পেতে নদীতে সাঁতার কাটিয়ে এপার ওপার জাল দিতে হয় আবার নদীতে আমাদের যদি কিছু বেঁধে যায় তা ডুব মেরে ছাড়িয়ে দিতে হয় জালে মাছ মাছ পড়লে ডুম মেরেও ছাড়িয়ে নিতে হয় নদীতে খুব আনন্দ হয় নদীতে সাঁতার কাটা এপার ওপার যাওয়া যায় এবং পুকুরে আমরা চান করি পুকুরে চা সাঁতার কাটি চান করার সময় পুকুরের এপার ওপার আমরা সাঁতার কাটি বা পুকুরে মাঝখসনে আমরা আনন্দ করি এইভাবে পুকুরে আমরা ব্যবহার করি নদীতে যেয়ে যখন মাছ দেখি ধরি তখন ইয়ে এপার ওপারে যেতে হয় বা নদীতে স্রোত হয় সেই স্রোতে সাঁতার দিয়ে বহু দূর যাওয়া যায় আবার ওই উল্টো স্রোতে আবার আসা যায় এইভাবে আমরা নদীতে সাঁতার সাঁতার দিই নদী পুকুরে মাছ ধরার সময় পুকুরেও আমরা সাঁতার দিয়ে মাছ ধরি বা জাল ফেলি জাল পুকুরের মধ্যে যদি কাঠ থাকে কাঠে বেঁধে গেলে ডুব মারতে হয় ডুব মেরে মাছ ছাড়াতে হয় আবার অনেক সময় জাল ফেলে মাছ ধরি নদীতেও মাছ ধরি নদীতে মাছ ধরতে গেলে ভেটকি মাছ বাগদা চিংড়ি সান্না চিংড়ি পায়রা মাছ এইসব পাওয়া যায় নদীর নদীতে বহু বহু মাছ পাই আমরা বা সে মাছ নিয়ে আমরা খুব আনন্দ করি মাছে মাছ আমরা ধরি খুব সময় সবসময় পুকুরে এসে চান করি চান করে যখন চান করি তখন আমরা তিন চারজন পুকুরের এপার থেকে ওপারে সাঁতার দিয়ে যাই আবার সাঁতার দিয়ে আসি এইভাবে আমরা পুকুরেও সাঁতার কাটি